হ্যালো কেমন আছিস আমিও ভালোই আছি কাজের কী খবর ওইখানেও তো কাজ সেরকম নেই কাজ পাওয়া যাচ্ছে না ভাবছি কলকাতার দিকে চলে যাবো কলকাতায় তো তুই কী ভাবছিস কোথায় যাবি এত দূর থেকে কি বাড়িতে থেকে কাজ করা যাবে প্রতিদিন যাওয়া আসা তো সম্ভব না সেখানে থেকেই কাজ করতে হবে নদিয়া থেকে কি কলকাতা যাওয়া সম্ভব কলকাতা গেলে সুবিধা আছে অনেক রকম সেখানে অনেক রকম কারখানা রয়েছে কলকারখানাগুলো রয়েছে সেখানে তো অবশ্যই শ্রমিকদের জন্য শেড থাকে তো কিছু থাকার জন্য সেখানে থাকবো কী আছে সমস্যার কোনো ব্যাপার নেই আচ্ছা না খারাপ সেরকম কাজ সেরকম নয় সেখানে কাজ সোজাই চাইলে যেতে পারিস সেখানে থাকার কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়াটা নিজেদেরকে একটু দেখতে হবে থাকার কোনো সমস্যা নেই সেখানে না আর কিছু এখন করছি না ভাবছিলাম একবার পুরুলিয়ার দিকে যাব কিন্তু পুরুলিয়ায় তো যেয়ে সেরকম মানে লাভ নেই পুরুলিয়া তো খুব একটা উন্নত হয় নি এখনও সেখানে তো সেরকম কলকারখানা কিছু নেই সেখানে গেলে সেই চাষবাসের শ্রমিক হিসাবে কাজ করতে হবে চাষবাসের কাজ তো আমি সেরকম জানি না ছোটো প্রথম থেকেই তো কলকারখানায় কাজ করে আসছি না সেজন্য ভাবছি পুরুলিয়া যাবো না না বেতনটা সেরকম জানি না বেতনটা এবার সেখানে যেয়ে দেখতে হবে এবার কোন ইয়েতে ডিপার্টমেন্টে কাজ পাচ্ছি সেটাও দেখতে হবে সেই হিসাবেই বেতন তো হবে না বেতন তো এখান থেকে বলা যাবে না হ্যাঁ চালিয়ে নেওয়ার মতো তো অবশ্যই হবে নাহলে সবাই যাচ্ছে তো সবাই আছে তো ওখানে তো গেছে কয়েকজন আরও কয়েকজন বন্ধু ছিল তারা চলে গেছে তারাই ফোন করে আমাকে বললো যে এখানে চলে আয় এখানে কাজ ভালো কোনো সমস্যা হবে না তারা তারা দু তিন মাস আছে ওখানে না ওরকম কিছু হবে না

তুই যদি যেতে চাস আমার সাথে কনট্যাক্ট করবি সমস্যা কিছু হবে না অবস্থা সেখানে ভালোই সমস্যা কিছু ভয় নেই

আচ্ছা ঠিক আছে রাখ